কৃষকরা করতে পারে বা পছন্দ করে এমন অন্য পার্শ্ব ব্যবসাগুলি হল উদ্বৃত্ত ফসলের বিক্রয় এবং এবং বিভিন্ন ধরনের ফসলের বীজ সংগ্রহ ও তার সেই বীজে উন্নত ফলনশীল বীজের সংরক্ষণ ও ব্যবসা এছাড়া বিভিন্ন উন্নত প্রজাতির চারা গাছ তৈরি করে সেগুলিকে কলম হিসাবে ব্যবহার করা এবং বিক্রি করা এইগুলি করলে মানুষ কৃষকদের কৃষিবিদ্যা ছাড়াও অন্যান্য ব্যবসায় বেশ কিছু আয় হতে পারে এবং মানুষ লাভ্যবান হতে পারে